আমাদের দরিদ্র মানুষের কাছে বড়ো অসুখ হলে আমরা সেটা সহজে সারিয়ে উঠতে পারি না কারণ আমাদের কাছে এতো পয়সা থাকে না সরকারি হাসপাতালে গিয়ে যদি চিকিৎসা করাই আমরা ওষুধ পাই কিন্তু এমন এমন যেসব টেস্ট করতে দেয় সেগুলো এমন পয়সা লাগে যে আমরা সেগুলো করতে পারি না যাতে কম পয়সা হয় সেই সব সুযোগ সুবিধা হলে একটু ভালো হয় আমরা দরিদ্র মানুষরা সেই সব আমরা ওষুধের দিক থেকেও কেন পরীক্ষা নিরীক্ষার দিক থেকেও আমরা একটু সুযোগ পেতাম তাহলে আমাদের এসব রোগ সারাতে খুব সহজ হতো কারণ আমাদের হাসপাতালে সরকারি ওষুধ পাচ্ছি কিন্তু যেসব টেস্ট করতে দিচ্ছে সেগুলো আমরা করে উঠতে পারছি না তাহলে রোগ কি করে ভালো হবে ডাক্তার যদি রোগ না ধরতে পারে তাহলে কি রুগি ভালো হবে সেই জন্যে আরো কম পয়সায় ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হোক এবং আরো কম কিছু পরীক্ষার করার জন্যে কম কিছু পয়সা নিলে আমাদের খুবই সুবিধা হয় দরিদ্র মানুষের পক্ষে এটা খুবই উপকারী হবে